আমি নিয়মিত চলচ্চিত্র দেখে থাকি সময় পেলেই আমি চলচ্চিত্র দেখার চেষ্টা করি সেক্ষেত্রে আমার প্রিয় চলচ্চিত্র হচ্ছে বলিউডের একটি হাস্যকৌতুক চলচ্চিত্র ধামাল এই ছবিটি মনোরঞ্জনের ব্যাপারে আমাকে ব্যাপকভাবে সাহায্য করেছে এবং বারবার আমি সিনেমাটি দেখে থাকি বা চলচ্চিত্রটি দেখে থাকি কারণ এই চলচ্চিত্রটি এত হাসির চরিত্র আছে বা এত মজার চরিত্র আছে যা বাস্তব জীবনের সাথেও অনেক মিল খায় বাস্তব জীবনের অনেক সহজ বা কঠিন বিষয়গুলিও খুব সহজ সরল এবং হাসি বা মজার ছলে এই চলচ্চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে এটা একটা দিক দ্বিতীয় কথা কথা হল এই চলচ্চিত্রের এক একটা চরিত্র এক একটা চরিত্র এতটাই হাসির যে আপনি না হেসে থাকতে পারবেন না এবং একটা জীবনে যে চলচ্চিত্র আপনার জীবনে হাসি ফুটিয়ে দেয় এর থেকে ভালো চলচ্চিত্র কি হতে পারে তাই আমি এই ধামাল চলচ্চিত্রটাকেই আমার জীবনের সেরা চলচ্চিত্র বা আমার দেখা সবচেয়ে প্রিয় চলচ্চিত্র মনে করে থাকি এবং ধামালের প্রত্যেক চরিত্রর মধ্যে মানব এবং আদি চরিত্র আমার সবচেয়ে বেশি ভাললাগে এবং তাদের সেই টাকা খুঁজতে যাওয়া বা অর্থ অর্থের সন্ধানে মানুষ যে কতটা লোভী হতে পারে এবং কী কী সীমা অতিক্রম করতে পারে সেটিও এই চলচ্চিত্রটি সহজভাবে আমাদের সামনে তুলে ধরতে পেরেছে তাই এই চলচ্চিত্রটা আমার খুব ভালোলাগে তাছাড়াও এই চলচ্চিত্রের মাধ্যমে আমরা শেষে জানতে পারি কীভাবে আমরা মানুষ সেবায় নিয়োজিত করতে পারি এবং টাকা সব কিছুর কথা নয় জীবনের সব কথা টাকা নয় এটাও আমাদের শেষ পর্যায়ে চলচ্চিত্রে এসে আমরা বুঝতে পারি